না আমি কখন বড়ো মূর্তি তৈরি করিনি

এতে যেটা তৈরি করিনি সেতো আমাকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়নি তবে ছোটো একটি মূর্তির মুখমন্ডল তৈরি করেছিলাম একবার তো সে দিক থেকে মুখ দেখলে

সেটা তৈরি করে যেটায় তৈরি করছিলেন সেটা তারা পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তাদের ফিডব্যাকটা ভালো ছিলো ওদের থেকে